আমি একটি দোকানে সুতির ছাপা শাড়ি কিনেছি শাড়িটা এত কম দাম কিন্তু শাড়িটি খুব ভালো শাড়িটা যেরকম নরম পরে খুব আরামদায়ক আর শাড়িটা আমি বারবার সাবান দিয়ে কেচেছি কিন্তু একটুও রঙ ওঠেনি